পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় মূলত যে সকল ক্রীড়া ইভেন্ট যেগুলি জাতীয় এবংআন্তর্জাতিক স্তরেও খেলা হয় সেগুলি মূলত দুর্গাপুর রানিগঞ্জ এবং আসানসোলে অনুষ্ঠিত হয়ে থাকে দুর্গাপুর এবং আসানসোলে আমাদের স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের যে দুটি বৃহৎ কারখানা রয়েছে তাদের অন্তর্নিহিত বা পরিচালিত ক্লাব দ্বারা বিভিন্ন ধরণের জাতীয় স্তরের টুর্নামেন্ট যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টান ভলিবল ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে বছরের বিভিন্ন সময়ে এই ধরণের পরিচালিত অনুষ্ঠানে বা ক্রীড়া অনুষ্ঠানে সারা ভারত থেকে বিভিন্ন ধরণের কলকারখানা বা কোন স্পোর্টস একাডেমির টিম এসে সেখানে পারটিসিপেট করতে পারে এখানে পুরস্কার মূল্য হিসাবে যথেষ্ট ভালো রকম অর্থ প্রদান করা হয়ে থাকে যেমন খুব সাময়িককালে টাটা ফুটবল একাডেমি আমাদের ইস্কো স্টিল প্ল্যান্টের অনুষ্ঠিত অল ইন্ডিয়া ফুটবল চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করে এবং তারা বিজয়ী হিসাবে ঘোষণা হয় এছাড়াও রানিগঞ্জে কোল ইন্ডিয়া অন্তর্গত বিভিন্ন জাতীয় স্তরের ফুটবল এবং ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়